অন্যান্য জেলাগুলোর তুলনায় হুগলি জেলা অনেকটা অংশে পিছিয়ে আছে এর প্রধান কারণ হতে পারে এর পরিবেশগত ও রাজনৈতিক কারণ রাজনৈতিক দিক থেকে পরিবেশের দিকে ঠিকঠাক খেয়াল রাখা হয় না এত প্রাচুর্যতা থাকা সত্ত্বেও সেগুলোকে ঠিকমতো কাজে লাগানো হয় না এখানে জলে যথেষ্ট প্রাচুর্যতা পাওয়া যায় কিন্তু সেই জলবিদ্যুৎকে কাজে লাগিয়ে কোনও ঠিকমতো উন্নতি করা হয় না এখানকার রাস্তাঘাটও ঠিকমতো মেরামত করা হয় না স্কুল কলেজের দিকেও ঠিকমতো নজর দেওয়া হয় না এই দিকে যদি ঠিকঠাক নজর দেওয়া হতো তাহলে হুগলি জেলা অন্যান্য জেলাগুলোর তুলনায় অনেকটা অংশে এগিয়ে যেতে পারত